হ্যাঁ বলছি দিদি কি হলো এই গাড়ি কিরকম খারাপ হয়ে গেল কি করে অফিস যাবো কিন্তু রোজ দিন এইরকম প্রবলেম হচ্ছে আমরা কীভাবে এই টাইমের মধ্যে অফিস জয়েন করবো গিয়ে অফিসে অনেক কাজ রয়েছে কি করে কী করবো কিন্তু আমরা কী করবো বলুন এ তো রোজকার এই রকম চলছে আমরা কী করবো আমরা কীভাবে ওখানে গিয়ে পৌঁছাবো সেরকম একটা ব্যবস্থা করুন নাহলে সেই রোজ দিন এই রকম চলছে আপনার আগে থেকে কোনো ব্যবস্থা নেই নাহলে আমরা তো অফিসে হয়তো ওই টাইমে ঢুকতেই দেবে না কাজ তো দূরের কথা